প্রযুক্তি এবং ইন্টারনেটের উত্থানের সাথে বাংলা ভাষার পরিবর্তনের কারণ হলো উন্নতি প্রযুক্তি কতো দিক থেকে এবং ইন্টারনেট দিক থেকেও প্রযুক্তি কতো দিক থেকে হলেও কম্পিউটার বা মোবাইল ফোন চালাবার জন্য বাংলা ভাষার দরকার পড়ে না তাই এই ক্ষেত্রে কেউ বাংলা ভাষাকে প্রাধান্য দিতে চায় না ইন্টারনেটে আর ক্ষেত্রেও ব্যাপারটা অনেকটা একই আমরা ইন্টারনেট বাংলা ভাষার মাধ্যমে ব্যবহার করি না এবং ম্যাসেজ বা কিছু লিখে পাঠালে সে টাইপিং ইংলিশেই করে লিখে পাঠায় বাঙালি অনেক অসুবিধা হয় তাই এই ক্ষেত্রে বাংলা ভাষা ইউজ হয় না এই ভাবে ধীরে ধীরে বাংলা ভাষার ব্যবহার কমে যাচ্ছে এবং পরিবর্তন হচ্ছে